সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর শরীরচর্চা করি তারপরে আমাদের বাড়িতে অনেক বড় বাগান আছে সেই বাগানে জল দেওয়া এবং গাছপালা রক্ষণাবেক্ষণ করা সেগুলো করি তারপরে মাকে আমি পুজো দেওয়ার জন্য সেই বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে দেওয়াতে সাহায্য করি মাকে আমি কিছু ফুল ছিঁড়ে দিই সেই বাগান থেকে তারপরে আমি চান করি চান করে খেয়ে দেয়ে আমি দেখি আমার কোন হোমওয়ার্ক বাকি আছে কিনা সেইগুলো করি যদি বাকি না থাকে আমি টিফিন নিই মায়ের থেকে টিফিন নেওয়ার পর কলেজে যাই কলেজে যাওয়ার পর পড়াশোনা তো হয়ই পাশাপাশি আরও কিছু আড্ডা মজা বন্ধুদের সাথে সবই হয় এবং কলেজের যারা শিক্ষক শিক্ষিকা আছে আমার তাদের কাছ থেকে আমি কিছু ভালো জিনিস শিখবার প্রতিদিন চেষ্টা করি আর তারপরে যখন আমার কলেজে টিফিন হয় সেই টাইমটাতে আমরা কলেজ থেকে বাইরে বেরোই তখনও একটু মজার সময় সেই সময়টা আমাদের একটু মজার সময় আমরা বাইরে বেরোই কিছু খাই খাওয়া দাওয়ার পর আবার কলেজে ঢুকি কলেজ যতক্ষণ হয় তারপরে কলেজ ছুটি হওয়ার পর আমরা বাড়ি আসি আমি বাড়ি এসে তারপরে আবার ফ্রেস হয়ে খাবার দাবার খেয়ে আমি আবার পড়তে বসি অল্প পড়তে বসে তারপরে আমি ধীরে ধীরে ধীরে ধীরে একটুখানি আবার বাইরে বেরোই একটু বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাবার চেষ্টা করি তারপরে রাত্রেবেলা রাত্রেবেলা আমি চেষ্টা করি যে নিজের ফ্যামিলির সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য নিজের মা বাবার সাথে কিছুক্ষণ বসে থাকার জন্য কারণ আমি মনে করি নিজের ঘরের লোকের সাথে সময় কাটানো সব থেকে ভালো একটা জিনিস নিজের ঘরের লোকের সাথে সময় কাটালে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় তো তাই জন্য আমি মনে করি নিজের ঘরের লোকের সাথে সময় কাটানো উচিত এবং রাত্রেবেলা তারপরে আমি খাবার দাবার খাই খাবার দাবার খাওয়ার পর আমি কিছুক্ষণ মোবাইল চালাই কারণ আমরা সোশ্যাল লাইফ থেকেও দূরে সরে যেতে পারি না তাই জন্য আমরা কিছুক্ষণ মোবাইল চালাই মোবাইল চালাবার পর আবার কিছু রাত্রেবেলায় খেয়ে দেয়ে যখন আমি শুতে যাই তার আগে কিছুক্ষণ আমি ধ্যান করি তারপরে আমি অনেকক্ষণ পরে আমি শুতে যাই